পশ্চিমবঙ্গের লোকেরা তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক মূল্যবোধের সাথে আধুনিক বিভিন্ন জনের বিভিন্ন উপায়ে ভারসাম্য বজায় রাখে যেমন বলতে গেলে পশ্চিমবঙ্গের লোকেরা উৎসব বেশি পছন্দ করে যেমন বলতে গেলে দুর্গা পুজো পয়লা বৈশাখ তারপর বিভিন্ন ধরনের লোকসঙ্গীত হয়ে থাকে এছাড়াও আধুনিক বিনোদনের সাথে ঐতিহ্য মিলিয়ে দিতে মানুষ নতুন নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে যেমন থিয়েটার সিনেমা যাত্রা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেরকম সাংস্কৃতিক সাংস্কৃতিক সংগঠন স্কুল ও কলেজ হয়ে থাকে সেখানে উৎসবগুলির প্রচারও হয়ে থাকে নতুন নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য এছাড়া সেরকম বলতে গেলে স্কুল কলেজ এইসব জায়গায় পনেরোই আগস্ট তারপর রবীন্দ্রনাথের জন্মদিন এইসব জিনিসকে জন্মদিন তার লেখা বিভিন্ন ধরনের গান গল্প আঁকা কবিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে হয়ে থাকে এছাড়ও সেইসব জিনিস এগিয়ে নিয়ে যাচ্ছে স্কুল কলেজগুলো ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলো রয়েছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও শিল্পকলার প্রচার আধুনিক বিনোদনের সাথে এগিয়ে যাচ্ছে যেরকম ডিজিটাল মাধ্যম যেমন ফোন ও টি ভির মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাই যেমন বলতে গেলে পুরুলিয়া মেদিনীপুর যেসব অনুষ্ঠান লোক লোকসঙ্গীত হয়ে থাকে সেইগুলো বিভিন্নভাবে আমাদের টি ভির মাধ্যমে আমরা দেখে থাকি এইভাবে আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতর প্রতি মূল্যবোধের সাথে আমরা ভারসাম্য বজায় রেখে থাকি